হ্যাঁ বলুন হ্যাঁ বলুন হ্যালো ও বলছিলাম যে ডাক্তারবাবু আপনার কাছে তো যাচ্ছি তা আমার যে গ্যাসের প্রবলেমটা সে প্রবলেমটা তো সল্ভ হচ্ছে না সেই যন্ত্রনা একইভাবে করে যাচ্ছে এখন আমার বেগার বেগার পয়সাগুনো নষ্ট হচ্ছে আপনি আপ আর ওষুধ আর আপনার কাছে নেবো না আর আপনার কাছে যাবো না

হ্যাঁ খেয়েছি তো হ্যাঁ খেয়েছিলাম তবে হুম একটুও কমছে না

হুম হ্যাঁ হ্যাঁ

হ্যাঁ হুম ও ঠিক আছে ঠিক আছে

আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কেননা হুম হুম কেননা যে গ্যাসের প্রবলেমটা হচ্ছিল সেই যন্ত্রনা আমি যতটা পাচ্ছি তা আপনার কাছে গিয়ে কোনো সুবিধা আমি পাচ্ছি না সেই জন্য করে বলছি হ্যাঁ আপনি কিছু মনে করেন না

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে রাখুন তাহলে